সরকার আমাদের সম্প্রদায়ের রোগ এবং চিকিৎসা সেবার সম্পর্কে শিক্ষামূলক সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করে যেমন হচ্ছে গিয়ে মেডিকেল ক্যাম্প সচেতনামূলক প্রগ্রাম তো মেডিকেল ক্যাম্প বলতে আমাদের এখানে আমাদের যে আমাদের ড্রেন তারপর এইসবে আমাদের সরকার থেকে পৌরসভা থেকে আমাদের এসছে ব্লিচিং পাউডার তারপরে এই সব করে যায় এবং নলা নালা নর্দমা এগুলোতে আমাদের স্প্রে ব্লিচিং পাউডার এগুলো দেয় কারণ এর থেকে ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড এইসব হওয়ার কারণ আছে তো এগুলোর দিক থেকে সরকারই আমাদের পৌরসভা থেকে এগুলো করায় করে এবং আমাদের কাঞ্চননগর মানে আমাদের এখানেই একটা হেলথ ক্যাম্প আছে হেলথ সেন্টার আছে এখান থেকে আমাদের কিছু হলে আমরা ওখানে গিয়ে সাহায্য পাই এবং রোগের রোগ ব্যাধি হলে আমরা ওখান থেকে আমরা সাহায্য পাই অনেক এবং পৌরসভা থেকে আমাদের মানে আমাদের এখান থেকে খুবই সাহায্য করে সচেতনতামূলক কার্যক্রম যেমন হচ্ছে গিয়ে আমাদের মাস্ক বিতরণ করা মাস্ক দেওয়া তারপর ওষুধ দেওয়া তারপর পাড়ায় পাড়ায় বিলি করা মাস্ক এইসব আমাদের হয় এবং এ থেকে আমাদের সরকার থেকে চিকিৎসা সম্পর্কে চিকিৎসা ও শিক্ষামূলক সচেতনতামূলক এগুলো আমাদের দিয়ে থাকে